জলখাবারের জন্য যেদিন মুড়ি খাওয়া হয় সেদিনকে মুড়ির সাথে আমি আলু ভাজা নয় তো আলু মটর দিয়ে ঘুগনি কিংবা আলুর বড়া বানাই আলু ভাজা করতে গেলে প্রথমে আলু গুলোকে সরু সরু করে কেটে সেগুলো পরিষ্কার করে ধুয়ে কড়াতে একটু তেল দিয়ে তারপর একটু জিরে একটু লঙ্কা দিয়ে হালকা জল দিয়ে আলু আলুগুলোকে সিদ্ধ করে নিই তারপরে নেড়ে নেড়ে নামিয়ে দিই আর আলুর যদি ঘুগনি করি আলু মটরের ঘুগনি করি তাহলে মটরগুলো আগে সেদ্ধ করে নিই তারপর একসঙ্গে আলু মটর একসঙ্গে দিয়ে কড়াতে একটু মশলা একটু তেল একটু জিরে লংকা একটু চিনি দিয়ে সেগুলো নেড়ে নেড়ে ভালো করে কষে একটু জল দিয়ে আবার একটু সেদ্ধ করতে দি সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেটা নামিয়ে দি যদি কোনোদিন আলুর বড়া করি তাহলে আলুগুলোকেও আগে সেদ্ধ করে নিই সেগুলোকে সেদ্ধ করার পর চটকে বড়া করে সেগুলো ব্যা বেসনে ডুবিয়ে ভেজে নিয়ে এভাবেই আমি আলুর বড়া বানাই এইভাবে আমি নিত্য নতুন জল খাবার বানাই আবার যদি কোনদিনও বাড়ির লোকেরা বলে যে লুচি আজকে হোক সেদিনকে আটা মেখে একটু ছোটো ছোটো লেচি করে সেগুলোকে বেলে তেল দিয়ে ভাজি লুচির সঙ্গে বেশিরভাগ আলুরদম কিংবা আলু মোটরের ঘুঘনি বানাই এইভাবে প্রতিদিন আমি নিত্য নতুন খাবার আয়োজন করি এইভাবেই আমরা জল খাবার খাই